খোলা জলে সাঁতার কাটার সময় কিছু উপায়ের কথা বলছি আমি যে সেই জলে ভয়ের চিন্তা করি কখনও কখনও সেই খোলা জলে সাঁতারু বা সম্ভবত খোলা জলেই সাঁতারুদের বাধা দেয় এটা সবসময় আমাকে অবাক করে যে কতজন নন সাঁতারুদের হ্যাঁ এমন কি গভীর জলে সাঁতার কাটা অন্ধকারে সাঁতার কাটতে বা তাদের নিচের সমস্ত চলাচলসহ সমুদ্রের গভীর অংশে নিজেকে কল্পনা করার ধারণা সম্পর্কে এ একটি এ বিশাল ভয় আছে এখানে প্রাসঙ্গিক ভয়ে একটি অস্থায়ী তালিকা রয়েছে যেরকম নিচের ছ নিচে মূলত আমাকে